আমি সাঁতার শিখতে খুবই ভালোবাসি সাঁতার আমি ছোটবেলা থেকেই শিখছি সাঁতার শিখতে আমাকে খুবই ভালো লাগে সাঁতার শিখলে আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায় সাঁতার শিখলে আমার শরীরও সুস্থ থাকে সাঁতারের মধ্যে আমি একটা ব্যায়াম দেখতে পাই আর সাঁতার করলে আমাকে খুবই ভালো লাগে সাঁতার করলে অনেক সরকারি চাকরিও পাওয়া যাবে তার মধ্যে হল আর্মি পুলিশ ইত্যাদি